সময়ের সাথে সাথে আমাদের ভাষার পরিবর্তন হয়েছে সকল ভাষারই তার মধ্যে বাংলা ভাষা একটি যেমন আমরা সবাই জানি সব ভাষাই সংস্কৃত ভাষা থেকেই উৎপত্তি হয়েছে সব ভাষার তো তেমন বাংলা ভাষারও উৎপত্তি সংস্কৃত ভাষা থেকেই কিন্তু আগে আমরা বা আগেকার দিনের লোকেরা অনেক শুদ্ধ ভাষায় কথা বলতেন কিন্তু এখন আমরা খুবই চলতি ভাষায় কথা বলি আমরা কথাটা চলতি ভাষায় বললেও কিন্তু পড়াশোনাটা শুদ্ধ ভাষায় আমরা করে এসেছিলাম কিন্তু এখন বাংলা ভাষার অভিব্যক্তি ঘটে সেখান থেকে আমরা আজকের ডেটে পড়াশোনাগুলোও আমরা চলতি ভাষাতেই করছি আমরা যেটা লিখি বা পড়ছি সেটা আমাদের সাধারণ চলতি ভাষাতেই যাতে আমাদের পড়তে বুঝতে এবং সেটাকে বোঝাতে যাতে আরও বেশি সুবিধা হয় তো সেই কারণে আমরা বাংলা ভাষাটাকে এখন চলতি ভাষায় নিয়ে এসছি এবং আমরা বাংলা ভাষার মধ্যে এখন অনেক বিভিন্ন ভাষা আমরা যুক্ত করেও আমরা কথা বলি আমরা অনেক বাংলা ভাষার বাংলা মানে জানি না তো সেখানে আমরা ইংরেজিটাকে ব্যবহার করি এবং সেগুলো এখন আমাদের সাধারণ ভাষার মধ্যেই বাংলা ভাষার মধ্যেই ঢুকে গেছে এবং অনেক আরবি কথা বা অনেক উর্দু কথাও সেগুলো আমরা বাংলা ভাষার মধ্যেই বলি কিন্তু সেগুলো বাংলা ভাষা নয় কিন যেহেতু আমাদের সেই আক্ষরিকভাবে সেই অর্থটা আমাদের জানা থাকে না বা এতটাই কঠিন শব্দ হয়ে থাকে তো যেহেতু সহজে অন্যানো ভাষাগুলোর সঙ্গে এটা মিশিয়ে বলা যেতে পারে তো তাই আমরা উর্দু বা বিভিন্ন ভাষাকে আমরা বাংলা ভাষার সঙ্গে যুক্ত করেও কথা বলি